আরে হ্যাঁ মনোজদা আমি আমি বিশাল বলছি বলছিলাম আর কি বলছি একটা কেস হচ্ছে হয়ে গেছে আমার মেয়ে হচ্ছে এ বছর উচ্চমাধ্যমিক পাশ করেছে আর কি তো উচ্চমাধ্যমিক পাশের পর সে চাইছে যে সে নার্সিং করতে ঝাড়গ্রাম নার্সিং কলেজ থেকে আর কি না আপাতত তো আমার মেয়ে ভর্তি হওয়ার জন্য খুব ইয়ে করছে তো আপনি হচ্ছে ভর্তি করতে পারবেন তো আচ্ছা ওখানে কলেজের কীরকম কী ফিজ রয়েছে হুম ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সায়েন্স নিয়ে পড়েছিলো হ্যাঁ উচ্চমাধ্য উচ্চমাধ্যমিকের রেজাল্ট আছে বলতে পঁচাশি পার্সেন্ট রেজাল্ট হয়েছে তার হুম হুঁ

আচ্ছা আমার মেয়ে যে চার বছর হচ্ছে আপনাদের ঝাড়গ্রাম নার্সিং কলেজে ভর্তি তো ওখানে পড়ার সঙ্গে সঙ্গে ওখানে হস্টেল আরে আছে হস্টেল বা মেস থাকার জায়গা কারণ বাড়ি থেকে তো ও যাতায়াত করতে পারবে না কলেজ সেই জন্য বলছি আচ্ছা আর খরচাটা সাড়ে তিন চার লাখ টাকা বললেন না কি আর হুম হ্যাঁ আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন আপনাকে হচ্ছে আপনার নাম্বারটা আমার একটা বন্ধু দিল আর কি বলল আমার কাকু হয় আর যোগাযোগ করতে ইয়া আর কি রমেশ রমেশকে চেনেন তো আপনার বন্ধু বন্ধুর ছেলে হ্যাঁ ওই আমাকে দিল বললো কাকু হচ্ছে ঝাড়গ্রাম নার্সিং কলেজে ভর্তি করে দেয় সেইজন্য আপনাকে কলটা করা আর কি আর আপনি দেখেশুনে করে দিন আপনি তো আমাদের অভিভাবকের মতো আপনি একটু দেখেশুনে ব্যাপারটা করে দেবেন আর কি টাকাটা টাকাটা একটু দেখে করে দেবেন আজকে আপনি বিকেলে বাড়িতে থাকবেন আচ্ছা আপনি তাহলে বাড়িতে থাকুন আজকে বিকেলের দিকে আসছি হ্যাঁ এখন রাখছি ধন্যবাদ